আমি এখনো তো স্কুল কলেজে পড়াশোনা করি আমি কোনো লেখক বা লেখিকা বা সাহিত্য হতে পারি নি আমাকে লেখালেখি ভালো লাগে টিউশান স্কুলেই আমি লেখাপড়া করি লেখালিখি করি বাড়িতেও কোনো কোনো সমায় আমি লেখালিখি করি হয়তো মা বলে যে ল্যাখালেখি আর করতে হবে না একটু কাজ কর বা অনেক কাজ মার থাকে সেগুলো করতে বলে তখন আমি একটু চ্যালেঞ্জিং হই লেখালাখির হয়তো টাইম পাই না তখন আমি হয়তো চ্যালেঞ্জিং হই এবং মাকে বলি যে তোমরা যদি কাজের লোক বাড়িতে একটা রাখো তাহলে তো আমি লেখালেখিটা ভালোভাবে করতে পারি এটার কোনো কোনো সময় আমাকে চ্যালেঞ্জিং হতে হয় লেখালেখি আমরা টিউশানে পড়ি করি আবার স্কুলেও করি বাড়িতেও অনেক সমায় করি লেখালেখি আমাকে ভালো লাগে লেখালেখি করলে হাতের স্পিডও থাকে হয়তো পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি লিখতে পারি আমাকে লেখালেখি করতে হয়